পুরুলিয়া জেলার স্থানীয় সরকার কিছু উদ্যোগ বা নীতি গ্রহণ করেছিল তার মধ্যে একটি হল সৌন্দর্যায়ন সৌন্দার্যায়ন বৃদ্ধিতে স্থায়ী সরকার ভূমিকা দেখা যায় যেমন রাস্তার দু পাশে গাছ লাগানো হচ্ছে এর ফলে সবুজের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং সৌন্দর্য বাড়ছে আর এছাড়াও আরেকটি নতুন উদ্যোগ হল বাড়িতে বাড়িতে ময়লা ফেলার পাত্র দেওয়া হচ্ছে এবং পুরসভা থেকে একটি নির্দিষ্ট জায়গায় গাড়ি এসে প্রতিদিন বাড়ি বাড়ি থেকে সেই ময়লা সংগ্রহ করা হচ্ছে যার ফলে রাস্তাঘাটে যত্রতত্র ময়লা ময়লা ফেলার প্রবণতা অনেকটা কমেছে এর এর ফলে পরিবেশের কম পরিবেশ কম দূষিত হচ্ছে তাছাড়া অযোধ্যা পাহাড় থেকে পুরুলিয়ায় পাহাড়কে পুরুলিয়ার গর্ব বলে মনে করা হয় সেই অযোধ্যার সৌন্দর্য রক্ষার্থে সরকার কিছু সরকার ভূমিকা রয়েছে বিভিন্ন সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান থেকে অযোধ্যা অযোধ্যা পরিষ্কার করার অভিযান শুরু করা হয়েছে এই অভিযানে পুরুলিয়ার বহু মানুষ এগিয়ে এসেছে সরকারের সরকারের পরিষেবার মধ্যে রয়েছে সংখ্যা স্বাস্থ্যসাথী এর ফলে বহু অসুস্থ মানুষ যারা টাকা পয়সার অভাবে চিকিৎসা করাতে পারে না তারা এখন এই স্বাস্থ্যসাথীর জন্য চিকিৎসা চিকিৎসা করায় এবং সঠিক চিকিৎসা পায় তাছাড়া রয়েছে কন্যাশ্রী বহু ছাত্র ছাত্রীরা তা টাকা পয়সার অভাবে পড়াশুনো করতে পারে না কন্যাশ্রী প্রকল্পের ফলে তারা এখন উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে